আমি একটি গন্তব্যে পৌঁছানোর জন্য এয়ারপোর্টে যেতে হবে সেই এয়ারপোর্টে যাওয়ার জন্য আমার এখান থেকে এয়ারপোর্ট অনেকটাই দূরে তাই একটি ক্যাব ভাড়া করতে হবে সে আমি একটা ড্রাইভারের কাছে ক্যাব ভাড়া করেছিলাম তাকে সঠিক সময়ে আসার জন্য কিন্তু তিনি সে সঠিক সময়ে আসতে রাজি হচ্ছিল না কিন্তু তাকে আমি অনেক জোর করেছিলাম যে এই সময়ে আসতে হবে প্লিজ দয়া করে আমি ওই তাকে অনুরোধ করেছিলাম কারণ আমি যে গন্তব্যে যেতে চাই সেই গন্তব্যে যেন না কোনো না কোনো রকম কোনোভাবে যেন বাধা না বাধা সৃষ্টি না হয় তাই জন্য আমি তাকে সেই সময়ে বা আমার সময়মতো তাকে আসতে বলেছিলাম কিন্তু তিনি আসতে চাইছিলেন না তাকে আমি অনেকই জোর করার ফলে তার পরে তিনি আসতে না পারার কারণে তিনি তার একটা বন্ধু তার বন্ধুও একটা ক্যাব চালাত তার বন্ধু একটা ক্যাবওয়ালাকে সে সঠিক টাইমে তাকে পাঠিয়ে দিয়েছিল দিয়ে আমার অনেক উপকৃত করেছিল বা আমি অনেক উপকৃত হয়েছিলাম সেই ক্যাবের কারণে সেই ক্যাব ড্রাইভারকে আমি অনেক ধন্যবাদও জানিয়েছিলাম কারণ তিনি সঠিক টাইমে আসার জন্য